হ্যাঁ পাঁচটা জেলার নাম হলো মালদা একটা দক্ষিণ দিনাজপুর একটা দুটো উত্তর দিনাজপুর একটা তিনটে দার্জিলিং একটা চারটা আর কুচবিহার একটা পাঁচটা এই পাঁচটা জেলা